হ্যাঁ নমস্কার ম্যাডাম আমি রিয়ার মা বলছি আপনার কাছে আমার মেয়ে গান শেখে হ্যাঁ বলছিলাম এই সামনেই তো সরস্বতী পুজো আসছে তো আমাদের পাড়ায় অনুষ্ঠান হবে তো সেখানে ভেবেছি মেয়েকে দিয়ে একটা গান করাবো মানে ওনার আমাদের পাড়ায় ই সবাই প্রতিযোগিতায় একটা হচ্ছে সেখানে পারফর্ম করতে বলেছে তো আপনি কেমন দেখছেন কেমন বুঝছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাড়াতেও তো আসলে পাড়াতেও আসলে তো মোটামুটি জানে যে ও গান শিখছে তো আমার ধরুন আমাদের যে পাড়ায় অংশগ্রহণ মানে প্রতিযোগিতা আর কি সবকিছু করছে কমিটি মেম্বাররা তারা এসে বলছে যে তাহলে মেয়েকে দিয়ে গান টান করান বাচ্চারা পাড়ার বাচ্চারা বুঝতেই পাচ্ছেন সরস্বতী পূজার অনুষ্ঠান মানে একটা আনন্দ সহকারে সবকিছু করছে তো দেখুন না যদি এই কয়দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা যায় মানে মেয়েকে যদি একটু মানে এক্সট্রা ক্লাস দিয়ে যদি গান টান তুলিয়ে দিতে পারেন কিছু বেশ বেশ আপনি এরম জিনিস ওর পারফরমেন্স হিসেবে আপনি কেমন দেখছেন মানে ওর গা গলার মানে গানের গলা কীরম লাগছে আপ মানে আপনি কী বলবেন হুম হুম বেশ তাহলে আমি কালকে একবার আপনার সথে দেখা করবো ওকে নিয়ে যাবো দেখবেন যদি কিছু করা যায় যদি ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম রাখছি